কৈবত্য জালিয়া আমাদের গ্রামে আমরা কিছু মুসলিম সম্প্রদায় এবং কিছু হিন্দু সম্প্রদায় বাস করি এই এখন ধরো হিন্দুদের দুর্গা উৎসব হচ্ছে সেই দুর্গা উৎসবে আমরা ওই হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মিলেমিশে ওদের উৎসবটাকে আমরা আনন্দ করি আমাদের মতো আমাদের যখন ঈদ হয় সেই ঈদের উৎসবে হো ঈদ উৎসবেও ওরা আমাদের সাথে মিলে আনন্দ আনন্দ আনন্দ করে আমাদের বিপদের দিনে ওরা আমাদের পাশে দাঁড়ায় এবং ওদের বিপদের দিনেও আমরা ওদের পাশে দাঁড়াই এইভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা একসাথে বসবাস করি ইলিশ ইলিশ উৎসব বা ঈদ উৎসব